পশ্চিমবঙ্গে ব্যবসায়ের কার্যক্রম আমাদের প্রথমত ট্রেড লাইসেন্স বানাতে হবে ট্রেড লাইসেন্স বানাতে গেলে একটা পয়সার ব্যাপার আছে দ্বিতীয়ত আমাদের কিছু পুঁজিপাটা লাগবে সেগুলো জোগাড় করতে হয় আমাদের আর দ্বিতীয়ত তোমার হচ্ছে আমাদের একটা লোনের ব্যবস্থা করতে হবে এবং এখন সে লোন তো মানে লোনের অ্যাপ্লাই করলে ঠিক মতন লোন দিচ্ছে না আর তৃতীয়ত ব্যবসার মানুষের কাছে সবসময় যেতে হবে মানুষের মানে মানুষের কাছে ব্যবহার ঠিক রাখতে হবে তার পরে মাল দিয়ে সে তার মানে কাস্টমারের দিকে খোঁজ খবর নিলাম না তা করলে হবে না কাস্টমারের দিকে অটোমেটিক খোঁজ নিতে হবে সে আমি যে প্রোডাক্টটা মা মানে কাস্টমারকে দিয়েছি সেটা কেমন চলছে কি না চলছে সেটাও দেখতে হবে দেখে শুনে আমাদেরকে ব্যবসা করতে হবে মানুষজনের মানে যে কোনো মানে সুবিধা অসুবিধায় আমাকে মানে তাদের মানে আমার এই প্রোডাক্ট নিয়ে তাদের যে কোনো সুবিধা অসুবিধা থাকবে সেগুলো আমাদেরকে দেখতে হবে এবং তোমার হচ্ছে